আমার এলাকায় সর্বোত্তম ফসলটি হল ধান এই ধানটি বর্ষাকালে বেশি উৎপাদিত হয় এর ফলে আমরা এর ফলে আমরা জলটার বেশি প্রয়োজন হয় না এর ফলে আমাদের জলের বেশি প্রয়োজন হয় না তার কারণে তার কারণে আমাদের কিছু খরচের উৎপাদনেই এই ধান আমাদের প্রস্তুত হয়ে যায় এই ধানটি আমরা বিক্রি করে কোনো কোনো জায়গায় এক মণ ধানের দাম হয় তোমার চৌদ্দ হাজার চৌদ্দশো টাকা তারও বেশি এর ফলে আমাদের উৎপাদন ও ইনকাম বেশিই হয় তার ফলে এই ধানটি বর্ষাকালে ছাড়া অন্য কোনো কালে উৎপাদন করা যায় না বা কিছু কিছু জায়গায় এই ধানটি গ্রীষ্মকালেও উৎপাদন করা হয় তার ফলে সেখানে জলসেচের কোনো ব্যবস্থা না থাকায় খাল বা নদী না থাকায় সেখানে মিনি বা টিউবওয়েলের ব্যবস্থা করা থাকে সেখান থেকে জল নিয়ে এই ধানটি উৎপাদন করা হয় এই ধানটি উৎপাদন করার পর এটিকে ঝেড়ে বা এর খড় থেকে ধান আলাদা করে বা এর আগাছা থেকে গাছ থেকে এর ফলটি আলাদা করে সেইটিকে দোকানে যে কোনো জায়গায় বেচে দেওয়া যায় সেইটির দাম হিসেবে সেইটির উপার্জনিত টাকা দেওয়া হয়